হ্যালো হ্যাঁ আপনি রায়চকের সুদ্বীপ রেস্তোরাঁ থেকে বলছেন হ্যাঁ বলি দাদা আমরা রায়চকে বেড়াতে এসছি আর আধঘন্টার মধ্যে মোটামুটি পৌঁছে যাবো তো বলছিলাম কি যে আপনাদের রায়চকের তো খুব বিখ্যাত লুচির পোহা তো বলছি আপনি কি ওই সময়ের মধ্যে লুচি পোহা আমাদেরকে করে দিতে পারবেন দাদা আমরা মোটা সাতজন আছি তো তবে ওই সাতজনের মধ্যে একজন বুঝলেন তো একটু অত্যন্ত বেশি খায় তো ওরটা একটু বুঝতে হবে আপনাদেরকে হুম বলি আধ ঘন্টার মধ্যে পারবেন তো বানাতে হ্যাঁ আধ ঘন্টা লুচি দেখুন আন্দাজ মতো আপনারাই করে দিন ওই আপনি আমি আপনাকে ওইটুকুই বললাম যে একজন একটু বেশি খায় বাকি মোটামুটি সবাই ওই তিনটে করে হয়তো খাবে খুব জোর বুঝলে আচ্ছা দেখুন দাদা অনেক দূর থেকে আসছি খিদে পেয়েছে খুব বুঝছেনই তো একটু তাড়াতাড়ি যদি করতে পারেন আচ্ছা বলছি দাদা একটা প্রশ্ন ছিল যদি কিছু মনে না করে তাহলে জিজ্ঞেস করতে পারি কি হ্যাঁ বলছি দাদা রায়চকে লুচি পোহা একসঙ্গে কেন খাওয়া হয় মানে এত আমি অন্যান্য জায়গায় গিয়েছি কিন্তু এই জিনিসটা শুনে আমার একটু খুব আগ্রহ হলো জানার তাই আপনাকে জিজ্ঞেস করছি আরকি মানে রায়চকের মানুষ লুচি পোহা ছাড়া সকাল শুরু করে না আচ্ছা দাদা বলি একটু ভালো করে বানাবেন বুঝলেন তো হুম মানে কি বলুন তো প্রথমবার একটু বেড়াতে এসেছি এদিকে আরকি ধন্যবাদ দাদা আচ্ছা আচ্ছা দাদা ধন্যবাদ দাদা ভালো থাকবেন হুম ধন্যবাদ